সুইগি হলো একটি বিখ্যাত খাবার পরিবেশন করার সংস্থা যেটা বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসে এর মাধ্যমে অনেক মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে তার মধ্যে আমি একজন ক্রেতা আমি বহু সময় অনেক অর্ডার দিয়েছি কিন্তু কোনও বার সঠিকমতো অফার পাইনি এইবার আমি অর্ডার করে মাত্র হাজার টাকার অর্ডারে পাঁচশো টাকা ক্যাশ ব্যাক পেয়েছি এবং তার উপর একটি লাকি কুপন পেয়েছিলাম এই কুপনটির মাধ্যমে পরের বারে যদি আমি অর্ডার করি আমাকে অনেকটা ছাড় দেওয়া হবে এবং আমি পুরোটাই ফ্রিতে খাবার পেতে পারি এই কুপনের মাধ্যমে আমি সুবিধা নেওয়ার জন্য অনলাইনে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ভিন্ন ভিন্ন ওনারা কুপন কোড চাইলেন কুপন কোড দেওয়ার পরে দেখলাম যে সুইগি আগের অফারটির জন্য টাকা চাইছে কিন্তু ওনারা বলছেন যে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে আপনি পেমেন্ট করুন সেটা ক্যাশব্যাক হিসেবে আপনি পরে পেয়ে যাবেন এই সুবিধাগুলো আমি নিতে চেয়েছি এবং অফার কোডটি সেখানে দিয়েছি এবং কিছুদিনের মধ্যে আমি দেখলাম আমার ফোনের ওয়ালেটের মধ্যে সেই টাকাটা পৌঁছে গেছে অতএব আমি অনেকটাই উপকৃত অন্যান্য খাবার পরিবহক সংস্থার থেকে সুইগির ওপর